আপনাদের আমাদের আমি কলকাতা শহরে আমাদের আশেপাশে মানে বিদ্যুৎ চলে কিন্তু হচ্ছে গরমের সময় বিদ্যুতের সমস্যা হয় বিদ্যুতের সমস্যা হয় কেন না গরমে কল কারখানা চলে গরমে বয়স্ক মানুষদের কষ্ট হয় বাচ্চা কাচ্চারও কষ্ট হয় কেন না ইনভার্টার হচ্ছে থাকে না গ্রামে আর শহরে আমাদের হচ্ছে ইনভার্টার থাকে সবাই তো ইনভার্টার নিতে পারে না গরমের সময় খুব আমাদের অসুবিধে হয় আর আশেপাশে যারা হচ্ছে গ বাস করে তারা সবাই তো ইনভার্টার নিতে পারে না তাই তাদের খুবই কষ্ট হয় বর্ষাকালে আমাদের এখানে মশা মাছি কারেন্ট না থা ইনভার্টার না থাকলে কারেন্ট না থাকলে তখন হচ্ছে আমাদের খুবই অসুবিধে হয় অন্ধকারে চলাফেরা করতেও বাচ্চা কাচ্চা চলাফেরা করতে অসুবিধে হয় বর্ষাকালে বর্ষাকালে কারেন্ট খুবই ঘন যায় কারেন্ট থাকে না বেশি অংশ কারেন্ট থাকে না বর্ষার জন্য বিদ্যুৎ আমাদের মনে থাকে না হয়তো বারো ঘণ্টা থাকল বারো থেকে একুশ কুড়ি ঘণ্টা থাকল হয়তো দু ঘণ্টা থাকল না কি তিন ঘণ্টা থাকল না এরকমভাবে কারেন্ট থাকে না খুবই আমাদের অসুবিধে হয় আমাদের এখানে আর বয়স্ক মানুষদেরও অসুবিধে হয় চলাফেরা করতে বাচ্চা কাচ্চা অন্ধকারে চোর ডাকাতেরও ভয় পাড়া গাঁয়ের মানুষরা শহরে আমরা থাকি বলে কোনো অসুবিধে হয় না শহরের মানুষ আমরা কারেন্ট চলে যায় ইনভার্টার থাকে তো অসুবিধে হয় না কলকারখানা চলে কলকারখানার বিদ্যুৎ চলে ওই জন্য অসুবিধে হয় না ইনভার্টার নেওয়া রয়েছে কিছু কিছু জায়গায় ইনভার্টার রয়ে রয়েছে কলকারখানা চলে যার জন্য আমাদের শহরে থাকা অসুবিধে খুব একটা হয় না কিন্তু গ্রামাঞ্চলে বিশাল অসুবিধে হয় এই বলে রাখলাম